পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমগুলি হলো টিভি রেডিও ফেসবুক হোয়াটসআপ এছাড়া সংবাদ পত্রিকাগুলি হলো আনন্দবাজার পত্রিকা বর্তমান আজকাল ও প্রতিদিন এই সংবাদপত্র তথ্য় এবং সাধারণ জ্ঞান প্রদান করে সংবাদপত্র একটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি খেলাধূলা বিনোদন ব্যবসা বাণিজ্য খবর সরবরাহ করে সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যেস তৈরি করে এবং এটি ইতিমধ্যেই আধুনিক জীবনের অংশ এই অভ্যাস আপনার দৃষ্টিভঙ্গি প্রশস্ত করবে এবং আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে